হ্যাঁ আমি পশুপালন করতে খুব ভালোবাসি কারণ আমাদের বাড়িতে অনেকগুলো গোরু রয়েছে যা আমরা প্রতিদিন পরিচর্যা করি নিয়মিত খেতে দিই তাদের গা ধোয়ানো হয় এবং তাদের যে যে বাসস্থানে থাকে সেখানে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তাদের গোবর ফেলে দেওয়া হয় ঝাঁট দেওয়া হয় পরিষ্কারভাবে রাখা হয় আমাদের গ্রামে যে সব কৃষকরা গোরু চাষ করেছে তারা বলদ দিয়ে মাঠে চাষ করে লাঙল দেয় এবং তাদের বিভিন্ন রকম পরিচর্যা করে যায় তারা কীভাবে সুস্থ থাকবে না থাকবে সেদিকে তারা খুব নজর রাখে এভাবে মানুষকে প্রভাবিত করতে পারে যে তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না বা ঠিক মতো সে হাঁটা চলা করতে পারছে কি না কীরকম পায়খানা করছে তার দিকে কৃষকরা নজর রাখে এবং যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় তাহলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেয়ে তাদের চিকিৎসা করানো হয় টিকা দেওয়া হয় যাতে তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে যেমন কোনো গোরুর যদি পক্স হয় তাহলে তাকে আলাদা ঘরে রাখা হয় বা কোনো অসুবিধা হলে তাকে আলাদা ঘরে রাখা হয় যাতে অন্যান্য গোরুর কোন তার থেকে কোনো সংক্রমণ না হয় বা তার রোগ অন্য কারোর শরীরে যেমন না ছড়িয়ে যায় তার দিকে নজর রাখা হয়